ভারতের সরকারি ভাষা হিন্দি হলেও যেহেতু আমরা বাঙালি আমাদের মনে হয় আমাদের বাংলা ভাষাই সর্বশ্রেষ্ঠ আমরা বাংলা ভাষাতেই কথা বলতে ভালোবাসি হিন্দি ভাষা একটু শুনে বুঝতে পারলেও সেটা আমরা খুব একটা বলতেও পারি না এবং খুব ভালোভাবে বুঝতেও পারি না তাই বাংলা ভাষাতেই আমরা যেহেতু স্পষ্টভাবে বলতে লিখতে ও পড়তে পারি তাই আমার মনে হয় হিন্দি ভাষার থেকে বাংলা ভাষাই সর্বশ্রেষ্ঠ